পশ্চিম মেদিনীপুর জেলার কিছু সামাজিক এবং সাংস্কৃতিক রীতিনীতির প্রথা আজও চল আছে সেগুলো এখনও হয়ে এসেছে যেমন সামাজিক রীতিনীতির কথা বলতে গেলে যে এখানে হিন্দু ধর্ম মেনে এই হিন্দুদের সঙ্গে হিন্দুদের এবং মুসলিমের সঙ্গে মুসলিমদেরই বিবাহ করা হয় এবং খুব কম বয়সে বাচ্চাদের বিয়ে দেওয়ার একটা প্রথা ছিল ছেলেমেয়েদের যেটা এখন একটু পরিবর্তন হয়েছে আইনের বিরুদ্ধে গিয়ে তো আর এখন করা সম্ভব নয় যেটা একুশ বছর বয়সের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু মেয়েদের খুব এখনো অনেকটাই এখনো সচেতন হতে পারে নি কারণ না মেয়ের বাবা মা যারা তারা এখনো মেয়েদেরকে টপ করে কোথাও যে একা একা ছাড়তে পারে না এরকম আরও অনেক কিছু রীতিনীতি রয়েছে যেগুলি আমাদের পক্ষে বলাও এখন মুহূর্তে সম্ভব নয় যেমন এখানে কিছু কিছু এখন মেয়েরা তারই মধ্যে ওই নিয়ম শৃঙ্খলা থেকে বেরিয়ে এসে তারা বিভিন্ন হাতের তৈরি এবং বাঁশের তৈরি জিনিস তৈরি করে এবং সেগুলো নিজেরাই বিক্রি করে এবং সিলভারের গহনা তৈরি করে ইমিটেশানের গহনা তারা নিজেরা বাড়িতে বসে তৈরি করে এবং কিছু পয়সা উপার্জন করে যার ফলে তাদের কিন্তু এটা খুব সহজলভ্য হয়েছে এবং নিজেরা নিজেদের খরচা চালাতে পারে এর ফলে তাদের আর কোনো কিছু অসুবিধা ততটা হয় না এবং তারা নিজেরাই নিজের বলে দাঁড়িয়ে থাকে